হ্যাঁ বলছিলাম যে দাদা কতক্ষণ আগে আমি ক্যাবটা আমি বুক করেছি এখনও পর্যন্ত আপনি আসেন নি এতক্ষণ ধরে আপনি লেট করেছেন আমার অলরেডি ফ্লাইটের টাইম হয়ে গেছে এই জন্য আমি সেই জায়গার থেকে চলে এসেছি এবার আপনা আপনারা এইভাবে দেরি করছেন এর জন্য আমার যদি ফ্লাইট যদি মিস হয় তার দায়ী কে হবে আপনি আমি কিন্তু এই আপনাদের এই অ্যাপে যে ইমেল করে আমি কিন্তু আপনাদের নামে কমপ্লেন করবো আপনারা যেভাবে বলেন যে যেরকম সুবিধা আপনারা দিচ্ছেন বা দেবেন বলেো প্রতিশ্রুতি দেন কাজের সময় আপনারা সেরকম করেন না আপনাদের কিন্তু এইটুকু একটা মাথায় রাখা দরকার যে আপনি প্যাসেঞ্জের প্যাসেঞ্জারের প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার প্যাসেঞ্জারকে আপনারা নিজেদের মতো যখন ইচ্ছে আপনারা আসবেন এটা তো হয় না না তাহলে আপনাদেরকে কেন আমি বুক করবো আমি তাহলে তো নিজের গাড়ি নিয়েই বার হয়ে যাবো না দেখুন কি করেছেন না করেছেন জানেন কোথায় ট্রাফিকে আছেন আমি চাইছি আমি যে জায়গায় লোকেশান অলরেডি ছিলাম সেই লোকেশান থেকে অলরেডি আমি চলে এসেছি কারণ আমাকে অলরেডি আমার ফ্লাইটে লেটের জন্য আমাকে লোকেশান শিফট করে আমি অন্য জায়গায় চলে এসেছি আপনাদের সার্ভিস আমার ভালো প্রথম কথা লাগে নি প্রথম কথা সারভিস সারভিস প্রোভাইড করতেই আপনি পারেন নি এতক্ষণ ধরে ওয়েট করে রখেছেন তারপরেও আপনি এখনও সেইখানেও এখনও পৌঁছাতে পারেন নি তার জন্যই আমি অন্য অন্য কোনো ইয়ে নিয়ে এখন আমি অন্য জায়গায় লোকেশানে পৌঁছেছ যদিও গেছি আর আপনারা আমার দরকার নেই আমি কিন্তু আপনার ইয়েতে অভিযোগটা আমি করছি